গ্রামীণ জনগণে জীবনে খেলাধুলা এভাবে গুরুত্বপূর্ণ হয় কারণ তো সেখানে যারা ছোটো বাল্যরা খুব একত্রিতভাবে যে কোনো খেলাকে পুরো মন দিয়ে খেলতে পারে এবং তারা খেলাধুলাকে খুব পছন্দ করে এবং এটা আমাদের প্রতিটা গ্রামে এরকম হয়ে থাকে কি প্রতিটা গ্রামে কিছু না কিছু ছোটো না ছোটো প্রতিযোগিতা এবং খেলাধুলা চলতে থাকে এই হিসাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খেলাধুলা প্রতি গ্রামে